পশ্চিম মেদিনীপুর জেলা জলবায়ু মধ্যে তাপমাত্রা তাপমাত্রা এখানে প্রচণ্ড পরিমাণে রোদের সময় এতো কাঠফাটা রোদ যে বাইরে বেরোনো যায় না বাইরে লু বইছে এমন যে মানুষ তখন শুধুমাত্র নুন চিনি ওআরএস ডাবের জল এইসব খেয়ে থাকতে ভালো লাগছে ঠান্ডা কোন পানীয় জিনিস বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরে যদি একবার বৃষ্টি ধরে আর থামার কোন সম্ভাবনা নেই হয়েই চলে আর যখন হবে না তখন না হয়েই চলে এতো বৃষ্টি হবে যে বাইরে থেকে বেরোনোই যাবে না এই রকম ঋতু পরিবর্তন তো হয়েই চলেছে আর গ্রীষ্মকালে প্রচুর ত্বকগুলো সব রুক্ষ সুক্ষ হয়ে যায় গ্রীষ্মকালে শীতকালে বন্যা বি প্রচুর বৃষ্টিপাত হলে তখন বন্যা হয়ে যায় সেই বন্যার জলে খুব দেখতে ভালো লাগে বন্যার জলে পা ডুবিয়ে বস থাকতে ভালো লাগে বন্যার সময় অনেক খাল বিল থেকে মাছ এককাছে এসে জড় হয় প্রায় সবাই জাল নিয়ে সেই মাছগুলো ধরে তারপর হচ্ছে প্রবল শীত যখন পড়ে প্রচুর শীত পড়ে শীতেও বাড়ি থেকে বেরোনো যায় না শুধু মনে হয় রোদে গিয়ে বসে থাকি বা আগুনের তাপ নিই এবং খরাও প্রচুর অনাবৃষ্টির ফলে খরাও হয় খরা হলে মানুষজনের খাবারের অনেক কষ্ট হয় তখন ভালোভাবে ফসল তৈরি হয় না তাই মানুষের প্রচুর খাবার কষ্ট তখন কি করে মানুষ খাবে সে খুঁজে পাওয়া যায় না এবার পাথর শক্ত পাথরের আমাদের এইদিকে রোডের দিকে ওপাশে সব মাটিগুলো লাল লাল হয় খুব শক্ত পাথর এর মতন জমির মাটি সেখানে চাষবাস ভালো হয় না শুধু ওই গাছগাছালি এইগুলোই বড়ো বড়ো ভালো হয় এবারে